আমি আগামীকাল সকাল আটটার সময় পরিবার সহ আসানসোল থেকে পুরুলিয়ার অযোধ্যা পা অযোধ্যা পাহাড় বেড়াতে যাব আপনাদের শ্যামা ট্র্যাভেল এজেন্সির যে চার সিটের ক্যাব রয়েছে তার ভাড়া কত এবং ছয় সিটের যে ক্যাব রয়েছে তার ভাড়া কত আমাকে জানান